স্বনির্ভর গোষ্ঠী হলো এমন একটি দল যা মহিলাদের বিভিন্ন কাজের জন্য পাশে দাঁড়ায় এই দল তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে এই দল তাদের ছোটখাটো ব্যবসা দাঁড় করাতে সাহায্য করে যেমন দর্জি দোকান বিউটি পার্লার তারপর বিভিন্ন ধরনের ব্যবসা করার জন্য এরা সাহায্য করে ছোটখাটো টাকা পয়সা দিয়ে সাহায্য করে এই দল সরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যবস্থা তৈরি করেছে আরও এছাড়া এই স্বনির্ভর গোষ্ঠী এই মহিলাদের যে কোনো কাজে সাহায্য করে অর্থ দিয়ে হোক বা পাশে দাঁড়ানো হোক যেমনভাবেই মহিলাদের নিজেদের ব্যবসা শুরু করতে সাহায্য করে যেমন এই দল স্বপ্ন পূরণ করতেও সাহায্য করে এই দল তাদের ছোটখাটো ব্যবসা দাঁড় করাতে সাহায্য করে যেমন দর্জি দোকান বিউটি পার্লার তারপর বিভিন্ন ধরনের ব্যবসা করার জন্য ছোটখাটো টাকা পয়সা দিয়ে সাহায্য করে এই দল সরকারই তাদের পাশে দাঁড়ানোর জন্য এই ব্যবস্থা তৈরি করেছে এছাড়া স্বনির্ভর গোষ্ঠী ও মহিলাদের ছোট ছোট কোনো ব্যবসা দাঁড় করাতে পাশে দাঁড়ায় যেমন আলাদা আলাদা সবার ব্যবসা যেমন দর্জি দোকান বিউটি পার্লার এছাড়াও তারা টাকা পয়সা দিয়ে হোক বা তাদের অর্থ সামর্থ্য যত এ তার থেকেই একটু বেশি পরিমাণে সবার কাছ দিয়ে সাহায সবাইকেই সাহায্য করে যেমন মহিলাদের বিভিন্ন কাজের জন্য পাশে দাঁড় হয় এই দল তাদের স্বপ্ন পূরণ করতেও সাহায্য করে ছোটখাটো ব্যবসা দাঁড় করাতেও সাহায্য করে